যে কোনো খবরই হোক না কেন আমি চব্বিশ ঘন্টায় খবর দেখি হ্যাঁ চব্বিশ ঘন্টা খবর দেখি এ বি পি আনন্দই আমি খবর দেখি এবং ওনাদের ওনারা যে তথ্যটা দেয় আমাদের চব্বিশ ঘন্টা যে তথ্যটা দেয় সেই তথ্যটা আমার খুবই মানে মানে ব্যক্তিগত খুবই ভালো লাগে এবং ওই চ্যানেলে যেটুকু মানে তুলে ধরে ওটাই ওটা অনেক চ্যানেলই ধরে উঠতে পারে না সত্যটা সত্যটাই আমাদের সমাজের সত্যটা তুলে ধরতে পারে বা আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের পাশে আশেপাশে যা ঘটে সেই ঘটনাটাই আমরা আমরা এই চ্যানেলে সেই চ্যানেলে দেখতে পারি আর এবিপি আনন্দও তাই ও তো কোনো কথা হবে না ও নিউজ যে যে যে তোমার বাইরের যা সমস্ত কিছু আমাদের আশেপাশে ঘটছে সেই সব খবর হয়েছে আজকের সব সমস্ত খবরগুলোই এ বি পি আনন্দই তুলে ধরে আমরা আমার এ বি পি আনন্দ ও চব্বিশ ঘন্টা আমার খুবই কাছের দুটো চ্যানেল আমার খুবই যে কোনো ব্যক্তিগতভাবে খবর শুনতে হলে আমি এ বি পি আনন্দ আর চব্বিশ ঘন্টাতেই খবর শুনি